হ্যালো হ্যাঁ বলুন আমি প্রভাস কুণ্ডু কথা বলছিলাম ও আচ্ছা হ্যাঁ বলুন কী দরকার আচ্ছা আপনি কাজটা কত দিন আগে করিয়েছিলেন বুঝতে পারছি ভিতরে ওটা কনসিলের ভিতর দেওয়াল কেটে কাজ করা হয়েছে না উপরে উপরে পাইপগুলো আছে দেখুন তাহলে বেশি খরচ পড়বে না আমার এখন তিন চার দিন ধরুন বুকিং করা আছে তো আমি যদি আমার কোনো ইয়েকে পাঠাই ধরুন আমার যারা কর্মচারী তাদেরকে পাঠাই তাহলে কী হবে নাকি আমাকে নিজেকে যেতে হবে আচ্ছা আপনি কোন মিস্ত্রি দিয়ে আগে কাজ করিয়েছিলেন কোথাকার বলুন তো আমি জানি নাকি দেখি একটু তাহলে বুঝতে পারব কাজটা কে করেছিল ও আচ্ছা সমীর বলে যে মিস্ত্রি আছে ওখানে ওই মিস্ত্রিটা কি ও ঠিক আছে হ্যাঁ ও আমারই বন্ধু আমার সাথে কাজ করত ঠিক আছে আমি যাব তিন দিন পর যদি যাই ওই কাজটা তাহলে ঠিক করে নেব দেখুন আপনার তো দেওয়াল কেটে কোনো কাজ নেই তো যদি এটায় উপরে কাজ হয় বেশি লাগবে না ওই ফুট পিছু ধরুন চেক করতে পনেরো টাকা করে লাগবে আলাদা নতুন নতুন মেশিন আছে তো আর বাকি যেটা মজুরি যেটা সেটা দিয়ে দিতে হবে হ্যাঁ পরশু পর্যন্ত ধরুন কাজ আছে তো তার পরের দিন সকালে বা বিকেল পাঁচটার পর আমি চলে যাব আপনার অ্যাপার্টমেন্টে ধন্যবাদ হ্যাঁ